যেমন আমাদের এই বীরভূম থেকে কলকাতা বেশি দুর না আমাদের বীরভূমের ভেতরে শিল্প আসে অনেক রকম শিল্প আসে যেমন গারমেন্টস ছোটো খাটো গার্মেন্টস যে ছিট কিনে নিয়ে আসে ছিট কিনে নিয়ে আসার একটা কাটিং করা হয় কাটিং করার পরে মেশিন আসে সেই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কারিগর আসে এই কারিগরের মাধ্যমে দিয়ে একটা শার্ট তৈরি করা যায় একটা প্যান্ট তৈরি করা হয় যে প্যান্টগুলো তৈরি করা তখন অনেক কম খরচায় হয়ে যায় সেগুলো বিক্রি করে অনেক একটা প্রফিট হয় সেই প্রফিট থেকে অনেকেই আমরা জীবিকা নির্বাহ করে যেমন যে কাটিং মাস্টার কাটিং মাস্টারের কিছু পয়সা পায় যে টেলার সেও পয়সা পায় যে হেল্পার সেও পয়সা পায় এই শিল্প দিয়ে অনেক মানুষের জীবিকা সংগ্রহ করার জীবিকা বা সংসার চালনোর জন্য তারা এই কাজগুলো করে সেই শিল্প থেকে উন্নত করার জন্য তারপরে আছে যেমন মাটির হাড়ি মাটির যে জিনিসপত্র তৈরি করে সেখানে বাড়িতে বসে ওরা গরিব মানুষ তারা ওই কাজ বাজ করে ওই শিল্পটাও এখন আমাদের দিকে চাহিদা কম সেই জন্য ধরেন বেশি প্রফিট হয় না বেশি লাভজনক হয় না তারপরে আসে আমাদের এখানে স্বর্ণকার স্বর্ণকার সেখানে ওখানটা একটু হাইফাই জায়গা হয়ে যায় গরীব মানুষ যেতে পারে না অনেক বড়লোক আছেে তারা গিয়ে সোনার জিনিস তৈরি করে সেখান থেকে তারা পয়সা ইনকাম করে স্বর্ণকারেরা ওটা একটা ভালো শিল্প তারপরে আমাদের আছে এখানে তাঁত শিল্পী তারা তাঁতের যে শাড়ি তৈরি করে তারা ওখানে অনেক শ্রমিকের কাজ দেয় তাদের থেকে অনেক পয়সা ইনকাম করে তারা এই শিল্পের জন্য আমাদের অনেক সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করে ওখান থেকে এই আরও বিভিন্ন ধরনের আছে যেমন ঠাকুর তৈরি করা সেগুলো পুঠে বলে তারাও এই ঠাকুর তৈরি করে জীবিকা নির্বাহ করে আরও অনেক কিছু আছে সেগুলো টাইম শর্ট